হ্যাঁ আমি গাছ রোপণ করি বর্ষাকালে আর বর্ষাকালে গাছ রোপণ রোপণ করার জন্য মানে গাছটা যখন রোপণ করা হয় তাড়াতাড়ি শিকড় বেরোয় এবং গাছটা বেড়ে ওঠে আর তখন বৃষ্টির জলের জন্য গাছটা তাড়াতাড়ি বাড়ার ক্ষমতা থাকে গাছের আর শীতকালে ফুল গাছ লাগাই এবং গরমকালে সেরকম গাছ লাগাই না কারণ গরমকালে গাছ খুব তাড়াতাড়ি হয় না গাছ লাগালেও যে হয় তা হয় না কিন্তু বর্ষাকালে গাছ সব থেকে ভালো যে কোনো গাছ লাগালেই তাড়াতাড়ি লেগে যায় গাছটা এবং গাছটা বেড়ে ওঠে তাড়াতাড়ি বাড়ে আর রাসায়নিক কীটনাশক মাটিকে নষ্ট করে হ্যাঁ নষ্ট করে কারণ রাসায়নিক কীটনাশক মাটিকে নষ্ট করে দেয় গাছকে বাড়তে দেয় না গাছের ক্ষতি করে আর এমনি এমনি ঘরের যেই চাপান সার এগুলো ওর জন্য যদি গাছে দেওয়া হয় গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে আবার আমাদের যে রান্নার জন্য যেই খোসা টোসা ছাই টাই এগুলো থাকে সেইগুলোও যদি গাছের গোড়ায় দেওয়া হয় গাছের উপকার হয় গাছটা বেড়ে উঠতে সাহায্য করে তাড়াতাড়ি গাছকে এবং গাছটা চড়চড় করে বেড়ে ওঠে